হ্যাঁ নমস্কার বলছি বলছি আমাকে আপনাদের এখানে তো ঘুরতে এলাম তো তো চিড়িয়াখানা ঘুরে তো বেশ ভালো লাগলো তো আপনাদের কী মানে আপনাদের এই প্রাণীদের দেখাশোনা করেন কীভাবে করেন একটু যদি বলতেন

বলুন বলুন হ্যাঁ আচ্ছা তালে এই মানে খাবার কে মানে কীভাবে দেওয়া হয় মানে কোন টাইম কোন কোন টাইমে দেওয়া হয় আচ্ছা তার মানে আপনাদের এখানে খুবই ভালোভাবেই যত্ন নেওয়া হয় তাই তো আচ্ছা তো আর ইয়ে মানে কী রকম কী মানে ধরুন ধরুন বোর্দ যারা দর্শন করতে আসবে মানে সে কী রকম কী ভিড় হয় আচ্ছা আপনি আমি তো এখনো পুরোটা ঘুরে দেখিনি তো হচ্ছে মানে তাও কত রকমের জন পশু পাখি আছে এখানে তাহলে আমি বাকিটা ঘুরে দেখি ঠিক আছে